হ্যালো হ্যাঁ বলেন ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি টুরিস্ট কুসুম বলছি

যাওয়া আসার খরচ তো প্রায় পাঁচ হাজারের মতো পড়ে যাবে হুম আর এখানে এসে হোটেল ভাড়া এক্সট্রা করে পড়বে তোমার তিন হাজারের মতন হোটেল ভাড়া পড়বে আর খাওয়া দাওয়া হোটেল ভাড়া সব তুমি যদি খাওয়া দাওয়া বুকিং করতে চাও তাহলে দু হাজার এক্সট্রা পড়বে খাওয়া দাওয়া নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া পাঁচ হাজারের মতন পড়েই যাবে তোমার হোটেলে আর এরকম ঘোরাফেরা তোমার ঘোরাফেরাগুলো একদম এখান থেকে ঘোরানো হবে এখান থেকে গাড়ি দেওয়া হবে এখান থেকেই তোমাকে ভালো করে ঘোরানো হবে যেরকম লাল কেল্লা তাজমহল দিল্লিতে ওখানে ঘোরাফেরা সব জায়গায় মন্দিরগুলো ভালো ভালো মন্দির আছে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তুমি আরামসে এগারোটার দিকে বেরোলে ওখানে সাড়ে এগারোটার দিকে পৌঁছালে এবার ওখানে টিকিট ঠিকিটের ব্যবস্থা আছে একটু মন্দিরে ঢোকার জন্য তুমি ওখানে ঢুকতে পারবে টিকিট কেটে ওখানে প্রসাদ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে এরকমই তুমি বসে ওখানে প্রসাদ খেতে পারো ওখানে এরকম এক্সট্রা বসার ব্যবস্থা আছে তোমার আরাম করে বসতে পারো ওখানে একটু শান্তি শৃঙ্খলা একটা মানে মন্দিরে বসলে যা লাগে একটা আনন্দময় ব্যাপার থাকে আরও বিভিন্ন জায়গা ঘুরতে গেলে তো ওটা পরের দিন নাই মন্দিরে যে দিন গেলে সে দিন একদিনই মন্দিরে গেলে হুম কী বললে তুমি যদি বৃন্দাবন যেতে চাও তো বৃন্দাবনও নিয়ে যাওয়া যাবে ওখান থেকে বৃন্দাবন যেতে পারো ভালো জায়গা তারপরে তাজমহল পরের দিন ঘুরতে যেতে পারো তা লাল কেল্লা আছে লাল কেল্লা যেতে পারো তা চারমিনার যেতে পারো হুম বৃন্দাবন যেতে ওখান থেকে মিনিমাম বারো ঘন্টা বৃন্দাবনটা একটু দেরি হবে যেতে তো তুমি আগে ওখানকারই কাছাকাছি জায়গাগুলো ঘুরে নিতে পারো যেরকম তাজমহল ওই লাল কেল্লা এইগুলো তুমি তাড়াতাড়ি ঘুরে নিতে পারো বৃন্দাবন নাহয় লাস্টের সময় গেলে একদম শেষের দিন বৃন্দাবন ঘুরে আসলে একবারে ঘুরে টুরে ওদিক থেকে একবারে শেষ করে নাই বাড়ি ফিরবে ওখানে গাড়ির গাড়ির ব্যবস্থা ভালো আছে অনেকে আর গাইডও আছে তোমাকে দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে খাওয়া দাওয়ার তো ভালো ব্যবস্থাই আছে খাওয়া দাওয়া একদম তোমার নিরামিষ পাবে সুন্দর খাওয়া দাওয়া আছে আর কি তোমার কোনো অসুবিধা আছে আচ্ছা কবে যাবে তুমি আচ্ছা তুমি ডেট ঠিক করে ফোন করবে আবার ঠিক আছে রাখি তাহলে ধন্যবাদ